আমাদের অঞ্চলে লোকসঙ্গীতই বেশি হয় লোকসংঙ্গীতের মধ্যে আমাদের ভাওয়াইয়া সঙ্গীত হয় হ্যাঁ ভাওয়াইয়া সঙ্গীত বেশি পোই প্রচলিত তাছাড়া অন্য অন্য লোকসঙ্গীতও হয় এখানে এখানে যে কোনো অনুষ্ঠানে গানগুলি হয়ে থাকে আমরা সেটা আনন্দ উপলব্ধি করতে পারি যেমন দুর্গা পূজা কালী পূজা বছরের প্রথম দিন হ্যাঁ এরকম হয়ে থাকে